হ্যাঁ আমি নির্দিষ্ট পরিবহন সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি যেমন আমার এলাকা থেকে বাজারে যাওয়ার জন্য কোনো গাড়ি না থাকায় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ গ্রামের সমস্ত আমি ছাড়াও যতো স্টুডেন্ট শুরু করে বাইরে যাওয়ার জন্য সবাইকে নিজের পায়ে হেঁটে বা অথবা সাইকেল বা মোটর সাইকেল যাদের রয়েছে সেই হিসাবে তাদেরকে বাইরে যেতে হয় এর ফলে বিশেষ করে গ্রাম থেকে পড়াশোনার ছাত্র ছাত্রীদের বাজারে যে জায়গাতে স্কুল কলেজ রয়েছে সেখানে যেতে হলে খুবই অসুবিধার মুখে পড়তে হয় এছাড়াও রাস্তার অবস্থার কথা আমি যদি বলি তো কিছু বলার নেই রাস্তার যা অবস্থা রাস্তা মাটির রাস্তা প্রথমত হওয়ায় বর্ষাকাল আসলে সেখানে এমনভাবে কাদা তৈরি হয় রাস্তাতে এক হাঁটু কাদার মধ্যে দিয়ে সবাইকে যেতে হয় একই রাস্তা হয়ে গরু ছাগল থেকে শুরু করে মানুষ সবাইকেই যেতে হয় যদিও এখনকার দিনে একটু হলেও রাস্তার উন্নত হয়েছে কিন্তু সেই হিসাবে রাস্তা হয়ে ওঠেনি এর ফলে গ্রামে যতো সমস্ত রুগী থাকে তাদের যেতে হসপিটালে খুবই অসুবিধায় পড়তে হয় বিশেষ করে গাড়ি যাতায়াতার অসুবিধার ফলে ছাত্র ছাত্রীদের খুবই অসুবিধা হয় এছাড়াও যারা রুগী থাকে তাদের তো বলার কিছু নেই